আপনি কখন এসেছিলেন ও ঠিকই বলছেন আমাদের আজকে একটু বাইরে ক্যাম্প ছিল হ্যাঁ ওটা আমাদের একটু ভুল হয়ে গিয়েছে অসুবিধা হবে হয়েছে বুঝতে পারছি কিন্তু আপনি আবার আসুন হ্যাঁ দেখিয়ে দেবো না না না এরকম কিছু করবেন না আপনি আসুন আমাদের এবারে ঠিক সঠিকভাবেই করব সেদিন একটু অসুবিধা হয়ে গিয়েছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে জানিয়ে দেবো এবারে আমরা পরিষেবা ভালোভাবেই করব জানিয়ে দেবো আপনি আসুন আর কোনো অসুবিধে হবে না ওইগুলো একটু মানিয়ে নিতে হবে কিছু করার নেই কী করব না না আর কোনো অসুবিধা হবে না বলছি তো আর কোনো অসুবিধা হবে না আপনি আসুন